আমার পছন্দের খাবার হলো চিকেন বিরিয়ানি এটি আমার খুব পছন্দের একটি খাবার কারণ এতে যে যে জিনিসগুলি থাকে সেগুলি সবই আমার পছন্দ এতে থাকা চিকেন ডিম আলু সবই আমার খুব ভালো লাগে সেই সেই জন্যে এটি আমার প্রিয় খাবার